রান্নাঘরে আমার থালা থাকে যেটি ভাত খাওয়ার কাজে লাগে এবং গ্লাস থাকে যেটিতে জল খাওয়ার কাজে লাগে এবং আমার বা ঘর রান্নাঘরের মধ্যে যে গ্যাস থাকে সেটিকে রান্না তৈরি করতে কাজে রান্নার ব্যবহার হয় যেমন রান্না ভাত ডাল ইত্যাদি তৈরি করার জন্য গ্যাসের ওভেন হয় ওই ওভেনটা থেকেই আমাদের রান্না হয় এবং ওতে আমাদের সিলিন্ডার থাকে যে সিলিন্ডারটা আমাদের ওই ওভেনের মধ্যে গ্যাস সাপ্লাই করে এবং আমার বা রান্নাঘরে একটি ফ্রিজ আছে যেগুলো আমাদের খাওয়ার পরে যেগুলো বেশি থেকে যায় সেগুলো আমরা ফ্রিজে স্টোর করি এবং সেই পরে আবার সেই জিনিসটাকে গরম করে আমরা খেতে থাকি হুম